আমি সবথেকে বেশি পছন্দ করি পাহাড়ে যেতে কিন্তু তাছাড়াও আমি মন্দিরেও অনেক ঘুরেছি মন্দিরও আমার খুব পছন্দ সেই মন্দির আমরা তা তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট পুরী এইসব জায়গায় গেছি পুরীতে গেছি পুরীরও বড়ো মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরও খুব অনেক বড়ো ওখানে গিয়ে আমরা পুজো দিয়েছি সুমুদ্রে গিয়ে আমরা স্নান টান করেছি অনেক কিছু করেছি সুমুদ্রে খাওয়া দাওয়ারও খেয়েছি তারাপীঠেও আমরা গেছি তারাপীঠেও পুজো দিয়েছি তারাপীটেও পুজো স্নান টান করে তারাপীঠে পুজো দিয়েছি মন্দিরে তারপরে দক্ষিণেশ্বরেও আমরা গেছি দক্ষিণেশ্বরেও আমরা গিয়ে পুজো দিয়েছি কালীঘাটেও আমরা মাঝে মাঝেই যাই কালীঘাট আমাদের বাড়ির সামনে বলে আমরা মাঝে মাঝেই কালীঘাটে যাই ওখানে আর আমার সবথেকে বেশি প্রিয় হচ্ছে পাহাড় পাহাড়ে যেমন বরফ আছে বরফ দেখতে খুব ভাল লাগে পাহাড়ে দার্জিলিংয়ে যেমন বুদ্ধ মন্দিরটা আছে মন্দিরটাও দেখতে খুব ভাল লাগে আমার দাদ তারপরে ইয়ে আছে টাইগার হিল দার্জিলিঙয়ে আছে আমার টাই টাইগার হিলও দেখতে খুব ভাল লাগে তাই আমার বেশি প্রিয় বরপের জন্য আমার বেশি প্রিয় ইয়ে পাহাড়